পশ্চিমবঙ্গের শিল্প ও নৈপুণ্য ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সমৃদ্ধিকে এক ব্যাপক ভূমিকা পালন করে এবং এক ব্যাপক অবদান রাখে দেশি এবং আন্তর্জাতিক যেই ভ্রমণকারীরা আছে যারা পশ্চিমবঙ্গে আসে তারা পশ্চিমবঙ্গে যায় এবং তাদের যে নৃত্য আছে যে বাদ্যযন্ত্র আছে যে জাদুকর আছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সেসব সমস্ত কিছু দেখতে আসে পশ্চিমবঙ্গের নৃত্য নৃত্য শিল্পকলাও খুবই উন্নত পশ্চিমবঙ্গের নৃত্য শিল্পকলায় অনেক নৃত্যশিল্পী আছে যারা নৃত্য পরিবেশন করে এবং নতুন নতুন নৃত্য নিজেরা তৈরি করে এবং বিভিন্ন বাদ্যযন্ত্র আছে আমাদের পশ্চিমবঙ্গ তো একটা সঙ্গীতেরই দেশ সরি রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ তো একটা সংগীতেরই রাজ্য কারণ আমাদের পশ্চিমবঙ্গে বিশাল বিশাল সংগীতকার যারা হয়েছেন যার মধ্যে রবীন্দ্র সংগীত আমাদের পশ্চিমবঙ্গে রবীন্দ্র সংগীত সবচেয়ে বেশি ফেমাস আমরা আমাদের পশ্চিমবঙ্গ থেকেই বলা যেতে পারে সেভেন্টি পার্সেন্ট সংগীত এসেছে গোটা বি গোটা ভারতে তো পশ্চিমবঙ্গের এই শিল্প ও নৈপুণ্য যেটা রয়েছে যেটা ভারতের সংস্কৃতি বা বৈচিত্র্যকে সমৃদ্ধিতে এক ব্যাপক অবদান রাখে পশ্চিমবঙ্গের যে ভার পশ্চিমবঙ্গের মধ্যে যে শিল্প বা নৈপুণ্য রয়েছে যেমন বলা যেতে পারে পশ্চিমবঙ্গে বিভিন্ন রকম চলচ্চিত্র তৈরি হয় এবং সেই সমস্ত চলচ্চিত্র বা পশ্চিমবঙ্গের বলা যেতে পারে যে বিশাল বড়ো ডিরেক্টার যিনি ইংল্যান্ডেও বা আমেরিকার মতো দেশেও নাম নাম কামিয়েছেন এবং তিনি সারা জীবনের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছেন যার নাম হলো সত্যজিৎ রায় সত্যজিৎ রায় চলচ্চিত্রে এক বিশাল ভূমিকা পালন করে গোটা আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে গোটা বিশ্বের চলচ্চিত্র ইন্ডেস ইন্ডাস্ট্রিতে সত্যজিৎ রায়ের এক বিশাল ভূমিকা রয়েছে যিনি পশ্চিমবঙ্গে এক বাঙালি